আমি যেহেতু এখন একজন স্টুডেন্ট তাই আমার সেইভাবে ক এখন কোনো পেশার সাথে যুক্ত হইনি আর আমি এমনিই বন্ধুদের সাথে আড্ডা মজা গান বাজনা ঘোরা টাইম স্পেন্ড করা কুড়ি আর তাছাড়া আমি যেহেতু এখন একজন স্টুডেন্ট আমি পড়াশুনো করি পড়াশুনার সাথে যুক্ত তো পরবর্তীতে আমি অবশ্যই কোনো ভালো চাকরি বা কোনো ভালো একটা ব্যবসার সাথে যুক্ত হতে চাই তো সেটা সম্ভবত আমার ডিসিশান আমি কী করবো আর আমার পরবর্তী প্রজন্ম যখন হবে তো আমি যেহেতু চাকরি করবো বা বিজনেস করবো আমার মতামত ছিলো তো তারাও পড়াশুনোর পর কী করবে চাকরির সাথে যুক্ত হবে না ব্যবসা করবে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব মতামত আমি তাদের উপরে কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে পারি না তারা যেটা ভালো মনে হবে তাদের যেটা করতে ইচ্ছা করবে তাদের জন্য যেটা ভালো সেটাই তারা করবে তাদের নিজেদের শখ নিজেদের ইচ্ছাটাকে নিজেরা বেছে নেবে সেটা চাকরি হোক বা ব্যবসা হোক তারা নিজেরাই করবে